সাঁতার কাটতে কিন্তু আমি খুব ভালোবাসি আর এটা আমার খুব আনন্দ উপভোগও করি এটাতে কারণ সাঁতার কাটি আমি খুব একবার একটা সুইমিং পুলে ভর্তি হয়েছিলাম সেখানে চার মাস পাঁচ মাস আমি সাঁতার কেটেছিলাম ভালোভাবে আমাকে ট্রেনাররা সাঁতার কাটা শিখিয়ে দিয়েছিলো কোনো অসুবিধা হতেই দিতো না আবার আমি আমার বাড়ির আশেপাশে পুকুরে স্নান করতে গিয়ে সাঁতার কাটি ওই সাঁতার কাটাটা খুব ভালো লাগে খোলা মেলা জায়গায় সাঁতার কাটা হয় পুকুরে সাঁতার কাটলে অনেক রকম শরীরের ব্যায়ামও হয় এটার জন্য আমাকে খুব ভালো লাগে আর আমি ক্রিকেট খেলাটাও খুব ভালোবাসি ক্রিকেট আগেই অনেকবার খেলেছি ছোটোবেলায় কিন্তু বড়ো হতেও খেলেছি বাচ্চাদের সাথে ছোটো ছোটো বাচাদের সাথে আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এখন তো মেয়েদেরও ক্রিকেট খেলার টিম উঠছে আমরা হয়তো সেভাবে সুযোগ পাচ্ছি না কিন্তু আমার খেলাটাও খুব ভালো লাগে এটাতে আমি আনন্দ উপভোগও করি খুব মনে করি এই খেলাগুলো খুব ভালো টেস্কিং এই খেলাটাও খুব ভালো কিন্তু আমার খেলা হয় না সুযোগ পেলে আমি অবশ্যই খেলবো